আমাদের ঝাড়গ্রাম জঙ্গলমহল এলাকা বলে এখানে ধান চাষ হয় সবজি চাষও কিছু কিছু হয় আলু চাষ খুব একটা হয় না কিন্তু আমাদের গ্রামে সেইরকম কৃষির ব্যাপারে আত্মহত্যা না শোনা গেলেও কিছুদিন আগেই আলু চাষের সময় এক আলু চাষি বিষ খেয়ে আত্মহত্যা করেছে এবং তার আগের বছরও এক আলু চাষি গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছে আমরা দেখতে পাচ্ছি যে চাষের সময় হলেই প্রাকৃতিক বিপর্যয়ে চাষিদের ফসল নষ্ট করে দেয় এবং যারা অত্যন্ত দরিদ্র চাষি তারা সেই চাষের জন্য যে লোন নেয় সেই জন্য তাদের খুব মাথা ব্যথা করে তাই তারা সেই লোন শোধ করতে পারবে কি না গরীব মানুষ ভয় খেয়ে তারা আত্মহত্যা করে আমি মনে করি সরকার যদি এই সমস্ত ফসলের ন্যায্য মূল্য মূল্য দিয়ে বাজারে বিক্রি করতে চাষিরা পায় তাহলে চাষিরা অনেকটাই উপকৃত হয় কিন্তু সরকার এমন একটা ব্যবস্থা নেয় যাতে চাষিদের জিনিসের দাম সবসময় কম আর তারা বাজারে কিছু কিনতে গেলে জিনিসের দাম সবসময় বেশি তাই চাষিরা সবসময় চাষের কাজের দিকে গেলেও তারা নানাভাবে কষ্ট পাচ্ছে এদিকটা যেমন ন্যায্য মূল্য সরকারের দেখা উচিত তেমনি মাঝে মাঝে লোন ব্যবস্থা যদি ক্ষতির পর্যায়ে মুকুব করে দেয় তাহলে চাষিরা উপকৃত হয় এখন তা হলেও রাজ্য সরকার কৃষক বন্ধু নামে একটা প্রকল্প চালু করায় কৃষকেরা বেশ কিছুটা উপকৃত হয়েছে